আমি সুভাষগ্রাম থেকে দমদম যাওয়ার জন্য একটি গাড়ি বুক করেছিলাম সেই গাড়িওয়ালার যখন লোকটি এসেছে গাড়িওয়ালার লোকটি মাস্কও পরে ছিল না এবং তার গাড়ি খুবই নোংরা ছিল এবং চারিদিকে খাবার ছিটিয়ে ছিল এবং তার উইন্ডোগুলোতে পানের পিক পিক থুক ফেলা ছিল এর পরে সে এবং গাড়িটা ঠিকঠাক পরিষ্কার ছিল না এই জন্যে আমি তার পক্ষে অভিযোগ জানাতে চাই